গ্রামের যে খেলাগুলা সে হয় সেগুলো হলো কাবাডি দাড়িয়াবান্ধা গোল্লাছুট বউচি কানামাছি হাডুডু গাদন খো খো ডাংগুলি গোশতো তোলা চিকা অ্যাঙ্গো কুতকুত ল্যাংচা কাঠি ছোঁয়া দড়ি লাফানো কানামাছি ওপেন টি নৌকা বা বাইচ ঘোড়ার দৌড় আগরুম বাগরুম চিং বি বিচিং ইকির মিকির ঝুমঝুমাঝুম নোনতাবলার কপাল টোকা দাবা এখানে দাবা আমি এর সম্পর্কে বলছি দাবা একটি অল্প বয়স থেকে বেশি বয়স অবধি অনেক সবাই ভালোবাসে হ্যাঁ দাবাটা যদি গিয়ে খেলে যার যতটা যোগ যোগ্যতা তার ততটা ইসে হয় কারণ দাবাতে একটা যেরকম দাবার মধ্যে রয়েছে বোর্ডের মধ্যে যে খোপগুলি থাকে খোপগুলির মধ্যে দুই সাদা রঙের গুটি থাকে আবার কালো রঙের গুটি থাকে হ্যাঁ এখানে দুজনে মিলে খেলতে হবে হুম দুজনে মিলে খেলতে হবে এখানে সাদা রঙের গুটি একজনে খেলবে আর কালো রঙের গুটি একজনে খেলবে সাদা রঙের গুটি যারা খেলবে তারা এক পাশ থেকে খেলবে যেরকম প্রথম থেকে শুরু করবে কোণার থেকে শুরু করবে যেরকম নৌকা থাকবে তার মধ্যে তার পাশে থাকবে ঘোড়া তার পাশে থাকবে হাতি তার পাশে থাকবে নৌকা মন্ত্রী তার পরে রাজা তার পরে হাতি হ্যাঁ ঘোড়া আবার নৌকা সামনের ঘরগুলিতে থাকবে সৈনিক এই পাশেও সেরকমভাবেই সাজানো হবে এখন এখানে হচ্ছে রাজা হচ্ছে এক ঘর করে চতুর্দিকে যেতে পারবে পেছন সাইড কোণাকোণি সাইড এক ঘর করে যেতে হবে কিন্তু এখানে সবচেয়ে মন্ত্রীর পাওয়ার বেশি থাকবে মন্ত্রী কোণাকোণি সোজাসুজি বেঁকাবেকি সব রকমই যেতে পারবে আর হাতি যেতে পারবে হাতি কোণাকোণি যেতে পারবে এই কোণা ও কোণা যেতে পারবে ঘরগুলি কিন্তু সোজাসুজি বা আড়াআড়ি যেতে পারবে না হ্যাঁ নৌকা আবার সোজাসুজি যেতে পারবে আর ঘোড়া হচ্ছে আড়াই ঘর যাবে এভাবে খেলাগুলো শুরু হবে হ্যাঁ দুই পার্টি খেলবে হ্যাঁ প্রথমে যে কোনো সৈনিক দুই ঘর যাবে তার পরে এক ঘর যাবে এইভাবে সাজাবে তার ফাঁকে এই এই দলের যে নৌকাগুলি আছে সেই নৌ মানে ঘরগুলি আছে সেই ঘরগুলি কে কোন ঘরে আছে হুম কোথায় সে কীভাবে ব্যবহার করছে কে নো ঘোড়া ব্যবহার করেছে না হাতি ব্যবহার করেছে না ঘোড়া মন্ত্রী ব্যবহার করেছে এখন ওই পার্টি দেখবে যে আমি সুযোগটা নেব যাতে আমার তার গুটিটা খেয়ে নেব কিন্তু আমার গুটি থাকবে আবার এমনও হয় যদি আমার ইচ্ছা থাকে রাজাকে চেক দেওয়া এমনও পর্যায় আছে যে আমি ওই জায়গাটা সোজা গিয়ে দেখলাম যে ওনার অপর পার্টির যে গুটিটা আছে তাকে খেয়ে আমি সোজাসুজি রাজাকে কিস্তি দিতে পারি খুব সুন্দর একটা খেলা এখানে যার যতটা বুদ্ধি খাটাবে ততটাই সে রাজাকে চেক দিয়ে মাত করে দিতে পারবে